দৌড় স্বাস্থ্যের জন্য ভালো দৌড়লে শরীর মন সব ভালোই থাকে আর বাতের ব্যথা হাঁটুর ব্যথা এগুলো আর হয় না তো অনেক ছোটোবেলা থেকে দৌড়নোই ভালো তবে আমি সেইভাবে কোনো এর সাথে দৌড়ইনি তার কোনো অভিজ্ঞতা নেই তবে আমি চাইব যে যদি আমাদের এখানে গ্রামের দিকে তো এইসব হয় না শহরের দিকে এগুলো বেশিই হয় কিন্তু আমাদের এদিকে তো হয় না যদি কোনো আয়োজন হয় তো সালে সবাই একসাথে দৌড়নোর একটা প্রতিযোগিতা করলে সেখানে অংশগ্রহণ করবো এবং আরও অনেককে উৎসাহিত করবো অংশগ্রহণ করার জন্য কাউকে আমি সব অনেককে বোঝাবো যাতে এতে করে তাদের দৌড়ের যা যা উপকারিতা আছে সেগুলোর বিষয়েও বলবো যাতে তারাও পরবর্তীতে দৌড়ের ওপর আরও দৌড়নোর জন্য উৎসাহিত হয় এবং দৌড়োই কারণ দৌড়লে শরীর মন ভালো থাকে বয়সের ছাপ পড়ে না এবং হাঁটুর ব্যথা বাতের ব্যথা সেগুলো অনেকটা কমে যায় এসব থাকেও না তো আমি চাইব যে যদি কোনো সময় আমাদের গ্রামের দিকে এরকম কোনো অনুষ্ঠান আয়োজিত হয় নিজে তো যোগদান করতে এবং আরও সবাইকে যোগদান করাতে যেহেতু আমাদের গ্রামের দিকে এইসব হয় না শহরের দিকেই হয় এগুলো তো যদি সেরকম হয় তবে এই ইচ্ছা আছে পরবর্তীতে কোনো এ হয়ে য দৌড়নোর জন্য দৌড়াতে ভালোই লাগে দৌড়লে শরীর মন সব যেহেতু ভালো থাকে কোনো এ নেই দৌড়ে এটাটাও হারজিতের কোনো বিষয় না দৌড়লে যে যেমন দৌড়বে সে তেমনই তবে দৌড়লে যেহেতু শরীর মন ভালো থাকে আমি বলবো দৌড়নও ভালো